আমি প্রথম থেকেই ক্রিকেট খেলা খেলতে এবং দেখতে খুব ভালোবাসি এবং এই খেলাগুলি যেখানে যেখানে হয় আমি সেখানে আমার বন্ধুদের নিয়ে দেখতে যাই এই খেলাটি উপভোগ করতে এবং এই খেলা দেখেও অন্য প্লেয়ারদের খেলা দেখে নতুন কিছু শিখতে এবং বেশ কিছু ভালো ভালো পারফরম্যান্স দেখতে আমি এই খেলাগুলির এর খোঁজ পাই এখনকার স্যোশাল মিডিয়াতে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যেমন বিভিন্ন অ্যাপস ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের মাধ্যমে এই খেলাগুলি ছাঃ কোথায় কবে কোন ক্লাব উপস্থাপন করছে তার নোটিফিকেশান আসে এবং আমার সব বন্ধুরা এর চুপ সে ছবি ছাড়ে এই খেলাগুলি কোন দিন কোথায় কোন কোন টিমের খেলা আছে তা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারি এবং বিভিন্ন চারিদিকে পোস্টার এবং তা প্রচারের মাধ্যমে আমি জেনে থাকি